সকলেই চলে যায় সকলের যেতে হয় বলে কিন্তু যাওয়ার মধ্যেও এই আসা যাওয়াটুকুর সময়ের মধ্যেই আমার মনে হয় প্রত্যেকের উচিত যে যতটা পারি আমরা নিজস্ব সামর্থ্য সময় অনুযায়ী একটা ভ্রমণ করা উচিত যেখানেই আপনি যান না কেন প্রতিদিন দু বছর বাদে গেলেও আজকে গেলেন দু বছর বাদে গেলে দেখবেন তার কিছুটা হলেও একটা পরিবর্তন এসে গিয়েছে কারণ পরিবর্তনই জীবনের ধর্ম প্রত্যেক জায়গায় ভ্রমণেই তাই নতুন নতুন আপনি এক জায়গায় দশবার গেলেও সেই জায়গাটায় কখনোই আপনার শীত গ্রীষ্ম বর্ষা যে সিজনেই যান না কেন আপনি পাল্টাবে না কোথাও না কোথাও নতুন একটা ভ্রমণের আপনার অভিজ্ঞতায় সে আপনাকে সমৃদ্ধ করবে শৈশবেই যেমন দার্জিলিং গিয়েছিলাম প্রথম তখনের দার্জিলিং আর তারপরে দশবার গিয়েছি এখনো পর্যন্ত প্রায় বারো বার হয়ে গিয়েছে প্রতি মুহূর্তে দার্জিলিং পাল্টেছে প্রতি সিজনে দার্জিলিং পাল্টেছে আমারই রাজ্যের দেখার দৃষ্টি পাল্টায় কোথাও না কোথাও নতুন একটা কিছু দেখা দেয় নতুন ভাবনা বা নতুন একটা অনুভূতি পুরনোর সঙ্গে নতুনের যে তুলনা সেটাও আনে এটা চলতে থাকে এবং এখানেই আমাদের ভ্রমণের সার্থকতা বজায় থাকে